হ্যাঁ কে কী ব্যাপারে বলুন হ্যাঁ বেড়াতে যাবো কোথায় কি গাড়ি হচ্ছে একটু জানতে পারলে ভালো হত দার্জিলিং যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তা কেমন কি কেমন কি রেট আচ্ছা ঠিক আছে তা কবে কেমন কি গাড়ি তাড়ি ছাড়া হবে মানে সাইড সিন আলাদা নিজেদের খরচ আর খাওয়া দাওয়া মোটামুটি ভালো আছে তো আর বলছি বলি আমরা তো তিনজনে যাবো তাই একটু কম দাম করা যাবে না ও আচ্ছা ঠিক আছে গয়ে কি ভেবে বলবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর